আজকাল ব্যবসাটা সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে করতে ছেলেরা আজকাল ব্যবসাটাকে মানুষ তো ছোট থেকেই বড় হয় না সেই কারণে আজকে যে কারণে মিষ্টির দোকান বলো কাপড়ের দোকান বলো সোনার দোকান বলো কাঁসা পিতল যে কোনও দোকানই বলো সেই কারণে আজ ব্যবসাটা করতে গেলে কী চাইবে নাই টাকা চাই টাকা নাহলে তো ব্যবসা ঠিকমতো হবে না এবারে সরকার কী করছে সরকারের কাছে লোন নিতে হয় ব্যাঙ্কে যেয়ে আমার লোন নিতে হয় চল্লিশ হাজার কি তিরিশ হাজার কি কুড়ি হাজার যাইহোক লোন নিয়ে তার কাছে এবারে সেই টাকাটা এবারে নিয়ে এবারে একতলায় হয়তো কাপড় দোকানটা রইলো এবারে সে ওই টাকাটা নিয়ে কুড়ি হাজার টাকা নিয়ে কাপড়টা তার কেনা হয়ে গেল আর কুড়ি হাজার টাকা ব্যাঙ্কে তার জমা রইলো আবার এরকম করে কাপড় দোকান করতে করতে সে দেখা যাবে দুবছর পরে সে আবার দোতলা দোকানটা খুললো দোতলা কাপড়ের দোকান করলো মানুষ তো ছোট থেকেই বড় হয় না আজকাল সব ছেলেরা স্বাচ্ছন্দ্য বোধ করছে ব্যবসাটাকে ব্যবসাটাকে সব স্বাচ্ছন্দ্য বোধ করছে কারণ একটা দোকান থেকে তিন চারটা পাঁচটা প্রায় অনেক বড় বড় দোকান ঘটে সেই কারণে আজকে সব ব্যবসাটাকে সব স্বাচ্ছন্দ্য বোধ করছে তাই সরকার সবকিছু দিয়েই সাহায্য করে আজকাল এবারে ব্যাঙ্ক থেকে লোন নিলো লোন নিয়ে এইভাবে ব্যবসাটাকে বাড়ালো এবারে বাড়িয়ে এবার দেখা যাবে একটা দোকান দুবছর পর দেখা যাবে আরও একটা দোকান দু তিন বছর পর দেখা যাবে আরও একটা দোকান এরকম করে দোকান করতে করতে সে চাকরিরও উপরে চাকরি ধরুন করে ষাট হাজার সত্তর হাজার টাকা মাসে মাসে স্যালারি পাচ্ছে আর ব্যবসাতে দেখা যাবে মাসে এক লাখ টাকা নব্বই হাজার কী এক লাখ টাকা পার মান্থ তার হচ্ছে স্যালারি সে মাসেই বসে বসে পেয়ে যাচ্ছে তাহলে ওই জন্য ব্যবসাটাতে লাভ আছে না প্রচুর প্রচুর ব্যবসাতে লাভ আছে আজকাল ছেলেরা ব্যবসাটাকেই বেশিভাবে চয়েস করছে ব্যবসাটাকে বেশিভাবে তারা ভালোবেসে ফেলছে ভালোবাসাটা একটা আলাদা জিনিস সেই জন্য ভালবেসে ব্যবসাটাকে করতে আরম্ভ করছে এবারে লোনের ক্ষেত্রে সরকার সেটাকে দিচ্ছে দিয়ে সেটাকে এাবরে সাহায্য করে ছেলেরা অনায়াসে তারা ব্যবসাটাকে আরম্ভ করে দিচ্ছে